আমাদের এখানে জলবায়ু কৃষি খুব মানে কৃষকদের খুব প্রভাবিত করে যেমন এখানে বন্যা হলে খুব মানে ধান গাছ আর সব ধুয়া হয়ে চলে যায় এবং বাড়ি ঘর খুব মনে ক্ষতিকর হয় এবং মানুষের খুব ক্ষতি হয় এর থেকে মানুষ চাষিদেরও খুব ক্ষতি হয় যেমন ধান চাষ করার সময় যখন বন্যাটা হয় শ্রাবণ ভাদ্র মাসে তখন প্রচুর মানুষের ক্ষতি হয় এবং বন্যার সময় ধান নষ্ট হয়ে যায় মানুষের ফলন হয়ে উঠাতে পারেনি আবার কোনও সময় দেখবেন আলু চাষ করার সময়ও বন্যা হয়ে গেল ঝড় বৃষ্টিতে মানুষের অনেক জলবায়ুর এমনই পরিবর্তন ঘটে যে তাতে মানুষের আলুগুলোও প্রচুর নষ্ট হয়ে যায় এবং যে কোন কুন সময় যে কখন জলবায়ু আসে এখন তো আর সেরকম কিছু বলার নেই নির্দিষ্টভাবে যখন তখন বন্যা হচ্ছে এবং কঠোর শীতে তো শীতে তো মানুষের দেখবেন এমন বৃষ্টি ঝড় হচ্ছে যে তাতে আর মানুষ বাড়ির থেকে বেরোতেও পারছে না আর কোনও কিছু কাজও করতে পারছে না কৃষিদেরও কৃষকদেরও কোন খুব কষ্ট হচ্ছে এবং ঘূর্ণিঝড় শিলা বৃষ্টি এটা তো মানুষ সব সময়ই এ তো যখন তখন কুনো কিছু এটার কুনো আর সীমাবদ্ধতা নেই কৃষকরা এইভাবে থেকে এদের এতে খুব বাধা এবং ক্ষতিকর মোকাবিলা করে তুলেছে এবং কৃষকদের সব কিছু কৃষকরা সবকিছু মোবাইলে সব কিছু এখন মোবাইলে আগের থেকে জানতে পারছে বলে অনেক অনেকটাই মানে মোকাবিলা করে উঠতে পারছে